এখনকার দিনে যদি কৃষিকাজে সেরকম আয় না হয় তাহলেই কিন্তু কৃষকরা আত্মহত্যা করেন এবং এছাড়াও কোনও দুর্যোগের কারণে যদি কৃষিকাজে ফসল নষ্ট হয়ে যায় তো তারা সেই ফসলটা উৎপাদন করতে পারে না তো সেক্ষেত্রেও তারা ভেবেভেবে আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু সেই যে আয়টা তারা কীভাবে পরিবার চালাবে বা সংসার চালাবে সেটা বুঝতে না পেরেও অনেকেই আত্মহত্যা করেন কিন্তু এটা যদি এই কৃষকরা কৃষকরা সমাজে ট্রাক্টর চালান ট্রাক্টরের লোন যদি কমিয়ে নেন তাহলে কৃষকদের তো খুবই সুবিধা হয় এইভাবেও কিন্তু কৃষকদের আত্মহত্যা এই ঘটনাগুলি এড়ানো যেতে পারে এবং সরকারের এইগুলি সরকারকে দেখতে হবে যাতে সমস্ত কৃষিকাজের যেই লোনগুলো সেগুলো যেন কমানো যেতে পারে এবং কৃষিকাজ যাতে সব ভালোভাবে হয় সেদিকটাও দেখতে হবে এতে কৃষকরা ভালোভাবে কৃষিকাজ করতে পারবে